আমি বিভিন্ন ধরনে সেলাইয়ের কৌশল বা শৈলী শিখেছি কিন্তু আমি যদি আরো শিখতে চাই তাহলে আমি কাঁথা সেলাই অবশ্যই শিখতে চাইবো যেটা আমার কাছে খুবই প্রিয় এবং আমার দেখতে খুবই ভালো লাগে তাই এটির উপরে আমার প্রচণ্ডভাবেই আগ্রহ আছে